হ্যাঁ বলছিলাম কী স প্রথম এই যে হসপিটাল থেকে বাড়ি গেছেন তা খাওয়া দাওয়া ঠিক মতোন হচ্ছে তো কেননা আপনার রা সবে অপরেশান হয়েছে তো কাঁচা কাটা আপনার কাটা সেই ফের আবার সে তো অপারে অসুবিধা হতে পারে সেই জন্য করে বলছিলাম যে সেদ্ধ বা ভাত শক্ত খাবেন না নরম খাবেন তার জন্য বলছি ঠিক আছে চলাচল করবেন না সুস্থভাবে থাকুন না কেননা আপনার যদি ফার্দার কোনো অসুবিধা হয় ফের হসপিটালে আসতে হবে সেই জন্য করেই বলছিলাম যে কোনির উপর নড়া চড়া বা কোনো মানে হাঁটা চলা না করে সুস্থ থাকবেন

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখুন হ্যাঁ অবশ্যই আসবেন না কেন আসবেন আপনার কাটা যন্ত্রণা করছে মলম লাগবে তার জন্য ওষুধ লাগানো লাগবে তার জন্য সব ব্যবস্থা আছে আসবেন অবশ্যই কেন না ঠিক আছে আপনি আসবেন কবে আসবেন বলুন সেই দিনকে আমি কেননা ফ্রি থাকতে হবে তো ঠিক আছে সে ভালোভাবে থাকো যা হয়েছে হয়েছে আবা এবার কোনো যেন অসুবিধা না হয় কেননা আপনার সবে নতুন অপরেশান হয়েছে তো কেননা কা কাটাটা হচ্ছে কাঁচা আছে সেই জন্য করে বলছি যে যা হয়েছে আর যেন না হয় কেননা বেশি হয়ে যাচ্ছে না

হ্যাঁ হ্যাঁ রাখুন আসবে খবরদার আসবে